নির্দিষ্ট ঋতুতে এমন একটি রোগ রয়েছে যেটি একদল লোককে প্রভাবিত করে সেটি হলো হাম এটি বসন্ত ঋতুতে ঘটে থাকে এই ধরনের রোগ প্রতিরোধ করা করাও যায় যে হাম রোগটি খুব জোর এক সপ্তাহ বা এক মাস কারোর শরীরে থাকে যার শরীর যেরকম তার শরীরে সেরকমভাবে থাকে যার রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি তার শরীরে কম দিন থাকে যার রোগ প্রতিরোধ ক্ষমতা কম তার শরীরে বেশি দিন থাকে এর ফলে মানুষ বিভিন্ন সংক্রামক এই রোগগুলির দ্বারা মানুষ বিভিন্নভাবে প্রভাবিত হয় এই রোগটি একজন থেকে অন্যজনের মধ্যে দুত ছড়িয়ে যেতে পারে এই রোগটি হলো সংক্রামক রোগ এর ফলে এই রোগটি আমার বাড়ির যদি একজন সদস্যর হয় তাহলে সেটি সব সদস্যের হতে পারে ওই জন্য এই রোগটি যখন হয় তখন সেই ব্যক্তিকে আলাদা একটি ঘরে রাখা হয় তার বাসনপত্ত আলাদা দেয়া হয় সে সব সময় আলাদা থাকে এবং তাকে বাড়ি থেকে বেরোতে দেওয়া হয় না এর ফলে এই রোগটির প্রতিরোধ করা যায় এই রোগটি প্রতিরোধে তেমন কোনো ঔষধ আছে বলে মনে হয় না তবে কয়েক দিন একটু ওষুধ খাওয়ার পর বিশ্রাম নিলে ঘরে একা থাকলে তবেই এই রোগটি থেকে মুক্তি পাওয়া যায় এই রোগটি বাচ্চা থেকে বড়ো সকলেরই হয় ফলে এই রোগটি আমাদেরকে ভীষণভাবে প্রভাবিত করে এই রোগটির ফলে আমরা চিকিৎসা সংকান্ত অনেক মতামতই শুনেছি এই রোগটি তাই আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ এই রোগটিকে সারাতে আমাদেরকে তাই ভালোভাবে থাকতে হবে এবং ভালোভাবে আমাদেরকে এইটির সমস্ত নিয়ম মেনে চলতে হবে